ভবিষ্যত পজন্মের জন্য কৃষি বিষয়ে কিছু বলার আগে বলতে হয় যে কৃষিকার্য করার জন্য সবার আগে প্রয়োজন তার মাটি তৈরি এবং মাটি পরীক্ষা কোন মাটিতে কোন ধরণের চাষ ভালো হয় বা তার জলধারণ ক্ষমতা কেমন বা কোন সার দিতে হবে এগুলো বিষয়ে নজর রাখা প্রয়োজন এছাড়াও বেশ কিছু যুগোপযোগী ভালো উন্নতমানের বীজ এতে ব্যবহার করতে হবে এছাড়া কীটনাশকের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ যুগোপযোগী জৈব কীটনাশক দেয়ার প্রয়োজন রয়েছে এবং গাছ গাছপালাগুলিকে প্রকৃতির হাত থেকে রক্ষা করার জন্য বেড়ার দেওয়ার প্রয়োজন রয়েছে এই সব পরামর্শ মূলত চাষবাসের জন্য দেয়া হয়